পোল্ট্রি ব্যবসার লোকেরা খুব সাধারণত এই বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় এবং তারা বিভিন্ন সাধারণ সাধারণ সমস্যা তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং তাদের মধ্য দিয়েও তারা অতিক্রম করে যেমন ব্যবসার দিক থেকে তাদের ব্যবসার দিক থেকে দেখা যায় যে তাদের ব্যবসা আবার অন্য কারোও ব্যবসা প্রতিনিয়তই বিভিন্নভাবে চ্যালেঞ্চের সম্মুখীন হচ্ছে আর এই চ্যালেঞ্জগুলো খুব বিশেষভাবেই তাদের উপর মালিকের উপর প্রভাব ফেলছে যেমন কোনো মালিক মানে বিভিন্ন পোল্ট্রি ব্যবসার সময় বিভিন্নভাবে চ্যালেঞ্চের সম্মুখীন হচ্ছে হয়তো তারা কোনো হয়তো বেশি দামে বিক্রি করছে বা অন্য জায়গায় কম দামে বিক্রি করছে তাই দাম নিয়ে তো তারা সব সময়ে খুব চ্যালেঞ্জেরই সম্মুখীন হচ্ছে আর তাছাড়া আমি যদি কখনও দূরে থাকি আমার যে যে সমস্ত পোল্ট্রিগুলো রয়েছে তাদের আমি দেখাশোনার জন্য আমি অন্য একজন কাউকে রেখে আসি যে আমার মতো করেই তাদের খুব ভালোভাবে দেখাশোনা করবে কারণ আমি চাই না আমার এই পশুগুলোকে আমি যেভাবে যত্ন করে পালন করি সেইভাবে অন্য কেউ পালন করবে না সেটা আমি চাই না আমি চাই সবাই সেভাবেই পালন করুক তাই সেরকমই আমি একজনকে আমি সে দায়িত্ব দিয়ে এসেছি যে আমার এই পোল্ট্রিগুলোকে খুব ভালো করে যত্ন করে রাকবে এবং আমার এই পশুর কোনোও ক্ষতি হতে দেবে না আর আমার এই পশুগুলো যে খারাপ অভিজ্ঞতা রয়েছে সে খারাপ অভিজ্ঞতার আমি আগেও একটা বড়ো সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেমন করোনার সময়ে করোনার সময়ে সমস্ত পোল্ট্রিগুলো আমার রোগেই অনেকে মারা গিয়েছিলো আর এইটা ছিলো আমার জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতা এই পোল্ট্রিগুলোকে তখন আমি সবগুলোকেই বাঁচাতে পারি নি শুধু কিছু দশ কুড়ি জন বেঁচে ছিলো বাকি সবাই মারা গিয়েছিলো তাই এই অভিজ্ঞতাটি আমার খুব ভালো করেই মনে রয়েছে আর এই অভিজ্ঞতার থেকেই আমি শিখেছি যে আমার পোল্ট্রিগুলোকে কীভাবে যত্ন নিতে হবে তাই করোনার সময় পোল্ট্রি অভিজ্ঞতা আমার খুব ভালোভাবেই মনে রয়েছে